আমি আমার আঁকার অনুপ্রেরণা পাই অনলাইন থেকে ফেসবুক ইন্স্টাগ্রাম পিন্টারেস্ট এসব থেকে তো পাই এসব ছাড়াও আমাদের চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য এসবও আমাকেও অনেক অনেক অুপ্রেরণা দেয় বা আমরা যখন কোথাও ঘুরতে যাই তখনও আমাদের চারপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলি অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমাদের আকৃষ্ট করে সেই সব দৃশ্য আমাদের মনের মধ্যে থেকে যায় ত সেই সব প্রাকৃতিক দৃশ্য আমাদের দৃশ্যও আমাদের অনেক সাহায্য করে ছবি আঁকতে তো ইন্টারনেট তো আমাদের সাহায্য করেই তাছাড়াও আমাদের পরিবেশও আমাদের সাহায্য করে পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য থেকেও আমরা অনেক অনুপ্রেরণা পাই তো যখন আমরা বাড়িতে বসে থাকি তখন কোনো কিছু একটা আঁকবো তো সেটা মনে আসছে না বা ক আর কীভাবে শুরু করবো তেমন কিছু আইডিয়া আসছে না তো তখন আমরা ইন্টারনেটে যে কোনো অ্যাপস ফেসবুক বলো ইন্স্টাগ্রাম বলো পিন্টারেস্ট স ইউটিউব যে কোনো কোনো অ্যাপসে আমরা সার্চ করে সেরকম মনের মতো অনেক কিছুই আমরা দেখে নিতে পারি দেখে তখন ইচ্ছে মতো আঁকতে পারি তো অনলাইন বা ইন্টারনেট আমাদের প্রচুর সাহায্য করে সাহায্য করে না এটা ভুল কথা সাহায্য করে এর সঙ্গে সঙ্গে প্রকৃতিও আমাদের প্রচুর সাহায্য করে আমাদের চারপাশে এত সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য সেগুলোও আমাদের ছবি আঁকতে প্রচুর সাহায্য করে ইন্টারনেট যখন এখন আধুনিক যুগের সবার সব ইন্টারনেট অনলাইনে এ তো ফোনে ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ ফেসবুক বা ইনস্টাগ্রাম ঘাঁটতে ঘাঁটতে দেখলাম একটা ছবি খুবই পছন্দ হয়েছে তো সেটা তখন আমরা মনে রাখি বা স্ক্রিনশট রাখি সেটা পরে আমাদের যখন ছবি আঁকতে হয় সেটা আমাদের অনেক সাহায্য করে তো এইরকমই আর কি যখনই আমরা হাঁটতে হাঁটতে কোনো কিছু দেখি শুনি তার একটা স্ক্রিনশট বা সেটা আমরা মনে ক্যানভাসে রেখে দেিই পরে আমাদের ছবি আঁকতে গেলে সেটা অনেক সাহায্য করে তো আমি সবথেকে বেশি ব্যবহার করি তো ফেসবুক বা ইন্সটাাগ্রাম তেমন কোনোটাই না ইন্টারনেট আমাদের যে ফেসবুক ইন্সটাাগ্রাম দেখতে হবে ছবির জন্য তেমন কোনো ব্যাপার নয় এই জন্যে ইন্টারনেট আমাদের সাহায্য করে ঠিকই তেমনই আমাদের চারপাশের পরিবেশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলোও আমাদের অনেক অনুপ্রেরণা দেয় ছবি আঁকার জন্য